হ্যাঁ হ্যালো দেবাশিসবাবু হ্যাঁ দাদা বলছিলাম যে আপনি পূর্ব মেদিনীপুরের যে স্কুলের যে এটা করছেন খবরগুলো সংগ্রহ করছেন সেগুলো খবরগুলো আপনি কবে পাঠাবেন আর কি আচ্ছা এগারোটা থানার মধ্যে ছটা থানা তাই তো আর বাকি থানা আচ্ছা মনে নেই কিন্তু আর আপনার তো মানে এই ছটা খবর তো মোটামুটি দেওয়ার কথা ছিল মানে যে দিতে তাহলে পারলেন না কেন উন্নত হয়েছে আচ্ছা আচ্ছা তাহলে হ্যাঁ বলুন আচ্ছা হ্যাঁ আর ময়না স্কুলে কী রকম কী উন্নত হয়েছে একটু বলুন

না এখন কি তাহলে দেওয়া হচ্ছে আর প্রত্যেকটা স্কুলের শৌচালয়টা ঠিক আছে তো শৌচালয় আচ্ছা

আর হ্যাঁ হ্যাঁ আর হচ্ছে স্কুলে পড়াশোনার পাশাপাশি খেলাধুলা আরে হয় আর হচ্ছে খেলার মাঠগুলো কি পরিষ্কার না অপরিষ্কার খেলার যে মাঠগুলো যেগুলোয় বাচ্চারা খেলবে সবই মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন তাই তো আচ্ছা আর আপনার কটা সার্ভে হয়েছে ছটা আচ্ছা এক সপ্তাহে তো দেরি হয়ে যাচ্ছে আমি এখনও খবর তো নতুন ছাড়তে হবে আর কি বুঝতে পারছেন আমার তাড়াটা ঠিক আছে তো আপনি একটু তাড়াতাড়ি পারবেন না না কি এক সপ্তাহ লাগবে যেহেতু সার্ভে করবেন হ্যাঁ আমি যদি আর চার দিন চার দিনের মধ্যে যদি দিয়ে দিতে পারেন তো তাহলে আরও খুব ভালো হয় মানে মোটামুটি পনেরো তারিখ মধ্যে আচ্ছা ঠিক আছে এই কথাই রইল হ্যাঁ ঠিক আছে